আমার স্থানীয় ভাষা বাংলা আমি স্টার জলসায় বাংলায় বেশ কয়েকটা সিরিয়াল দেখি খড়কুটো তারা মা তারাপীঠ মহাপীঠ জয় দুর্গা এছাড়া অনেকগুলি বাংলা সিরিয়াল আমি দেখি এই সিরিয়ালগুলো দেখতে আমি খুব ভালোবাসি অনেক কাজের মাঝেও কাজ সেরে এই সিরিয়ালগুলো দেখার জন্য আমি অনেক আগ্রহে বসে থাকি ঠিক সময়ে দেখি এবং খুব আনন্দ পাই বাংলা সিরিয়ালের পাশাপাশি আমি দুটো হিন্দি সিরিয়ালও দেখি তাদের নাম বালিকা বধূ শ্বশুরালাল গাঁদাফুল এই দুটো সিরিয়াল আমার খুব ভালো লাগে আমি প্রতিদিন এই দুটো সিরিয়াল দেখি এই দুটো সিরিয়াল দেখে আমি খুব আনন্দ পাই বাংলা ভাষার সাথে সাথে হিন্দি ভাষাটা আমাকে খুব আনন্দ দেয় এবং আমি প্রতিদিন নিয়মিত দেখি